হ্যাঁ সবজি নেব এ মূলো বেগুন টমেটো হ্যাঁ নিতাম তো ও আপনার সাব সবজি ভালো নয় সবজি তো ভালো ভালো রাখতে পারেন বেছে বেছে সব ও বেশিরভাগ আপনি ফ্রিজে রাখেন সব সবজি দেখেই তো মনে হচ্ছে কীরকম খুব একটা ভালো লাগে না অগোছালি অগোছালি নিতাম না কেউ তো এখানে আসে না বিক্রি করতে হুম আমি দাম কমাবার লিগে বলছি আমি দাম কমাবার লিগে বলছি না কি আপনি কেমন কথা বলছেন কোনটা কথা আপ আপনাকে খদ্দের লাস্টে কি নেব বুঝতে পারা করলে হবে না কি ওরা আসছে না খুব একটা পছন্দ হয় না সবজি আপনি একদিন কিনে রাখেন আর দশ দিন ফ্রিজে ভোরে রাখেন না কি অ্যাঁ খারাপ হলে কিন্তু আমি পয়সা দিবো না টমেটো নিতাম বেগুন নিতাম পটল নিতাম টমেটো কত করে না আশি না তো এব আশি আশি কেন নিবেন আর বেগুন কত করে একটু দামটাও নিচ্ছেন বেশি ঠিকভাবে বলেন কত নিবেন দেন এক কিলো বেগুন দেন তাহলে পাঠিয়ে দিচ্ছি আপনি দিয়েন হ্যাঁ বলেন বেগুন লিবো লিবো পটল লিবো পটল নিবেন দিবেন আধা কিলো না কাঁচা লঙ্কা আছে তো দিয়েন একশো গ্রাম হ্যাঁ আচ্ছা বেশ ঠিক আছে